আমার প্রিয় কিছু গান যেমন হৃদয় লেখো নাম সেই নাম রয়ে যাবে হৃদয়ের গান শিখে তো গাইব সবাই কজনে তোমার মতো গাইতে জানে এই গানগুলি খুব প্রাসঙ্গিক এবং একটি

তথ্য বা একটি নীতিকথা উপসংহার সব কিছুই লুকিয়ে থাকে প্রত্যেকটি গানের মধ্যে তাই এই গান আমার খুবই ভালো লাগে